হ্যালো হ্যাঁ ভালো আছি শর্মিলা তুই ভালো আছিস হুম নার্সিং এর দিকে যা নার্সিং এর দিকে কেরিয়ারটা তো খুবই ভালো অন্য কিছু কি করবি তুই নার্সিংটা কর নার্সিং করলে মানে মানে চিকিৎসা টিকিৎসা করা বেটার অনেক কিছু শিখতে পারবি নার্সিং এর কাজটা খুবই ভালো নার্সিং কর তুই ওটা দু বছরও আছে তিন বছর আছে তিন বছরের কোর্সটা বেশি তো তো তুই তিন বছর কর

হ্যাঁ কি বলছিস হ্যাঁ না নিজেদের টাকা দিয়ে করতে হবে আর ভালো এমনি পরীক্ষা যদি দিস তুই পরীক্ষা দিয়ে যদি মানে চান্স পাস তালে তো কম টাকায় হয়ে যাবে হ্যাঁ হুম হ্যাঁ জি এন এম টা করবি কি এন এম টা করবি দেখ তুই চু চুস কর সেটা

না না আচ্ছা শর্মিলা আমি রাখছি ঠিক আছে আমার একটা কল আসছে আমি তোকে পরে কল করবো হুম ঠিক আছে আচ্ছা